বাকি ভারতব ও বিশ্বের জন্য পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক ও সামাজিক অবদানগুলি হচ্ছে শিল্প সাহিত্য সঙ্গীত বিজ্ঞান প্রযুক্তি খাদ্য ইত্যাদি এসব কারণে পশ্চিমবঙ্গ ভারত এবং বিশ্বের প্রতি প্রচণ্ডই অবদান রেখেছে যেখানে তোমার একতারা বিভিন্ন ধরনের কলা শিল্প রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন দেশের হিরো মানে বিপ্লব প্রভৃতি পশ্চিমবঙ্গ থেকেই উঠে আসা